আমি স্বাদবাহার থেকে পাঁচটা তন্দুরি রুটি পাঁচ প্লেট কষা মাংস অর্ডার করেছিলাম টাকাটা দিতে যাওয়ার সময়ে টাকাটা আটকে গেছে এর জন্য আমি সমাধান চাই